বলছি দিদি আমি একটা জুতো নেবো কী জুতো নেওয়া আছে ও তা আমার তো জুতো বেশি দিন মানে হয় না তা কীভাবে জুতোর যত্ন নেবো যদি জুতোটা ভালো থাকে আর জুতোর কি গ্যারান্টি আছে যদি আচ্ছা সবাই দোকান থেকে নেয় আচ্ছা এবার থেকে তাহলে আপনাদের দোকান থেকেই নেবো কতো পারসেন্ট ডিসকাউন্ট দেন আপনার জুতোর উপরে ও তাহলে যখন এবার থেকে আমার বাড়ির লোকজনের জুতো কেনা হবে তাহলে আপনাদের দোকান থেকেই নেবো ঠিক আছে এবার যখন আবার জুতো নেবো তখন কালেকশানগুলো দেখে নেবো খাদিমস আচ্ছা এই হয়ে যে জুতোটা নেবো তাহলে বাটা নিয়ে দেখবো কেমন কী চলে কতো দিন যায় ঠিক আছে